ইলেকট্রনিক ল্যাপটপ নিয়ে কিতি ইতিবাচক কথা আমার কাছে যেটি আছে সেটি হল ল্যাপটপ ল্যাপটপের ইতিবাচক অনেক দিক আছে যেমন এক আগে খাতা কলমে দেখে হিসেব রাখা হতো কিন্তু এখন ল্যাপটপ বেরিয়ে অনেক সুবিধা হয়েছে ল্যাপটপের মাধ্যমে আমরা সেই জিনিসটা পুনরায় তাড়াতাড়ি করে নিতে পারি এবং সেই জিনিসটা কপি করে রাখতে পারি যাতে পুনরায় আমরা শুনতে বা দেখতে পারি এবং কপি করে পেস্ট করাও যায় খুবই শীঘ্রই তাড়াতাড়ি সব কাজটা সম্পন্ন হয়ে যায় এবং কোনো ফটো কোনো ফটো উঠলে যেটা আমরা আর দেখতে পাই না সেটা কম্পিউটারে এক মেমোরির মধ্যে রাখা থাকলে সেটা আবার পুনরায় দেখা যায় এবং যোগাযোগের মাধ্যম কম্পিউটারেরর মাধ্যম সব যোগাযোগ তাড়াতাড়ি সব জায়গায় হয়ে যায় এবং যেখানে আমরা ট্রেনের টিকিট বুক করি এবং বাসের টিকিট বুক করি সেটা কম্পিউটারের মাধ্যমে সেই টিকিট বুক করা যায় তাই কম্পিউটারে অনেকগুলি ভালো দিক আছে